আমি গুগল পে মোবাইল পেমেন্ট পরিষেবা ইউস করি এবং এটি আমার জন্য খুবই ভালোভাবে কাজ করছে যাতে আমি আমার নিজের দূরবর্তী কোনো পরিবারকে টাকা পাঠাতে পারছি কোনো মোবাইল লোক কোনো দোকানে কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা কোনো জামা কাপড়ের দোকানেই পেমেন্ট করার জন্য আমি এটা ব্যবহার করতে পারছি আমার হাতে রাখা হাতে বা পকেটে টাকা না থাকলেও আমি এই গুগল পে দ্বারা সেটি পেমেন্ট করতে পারছি আর যাতে আমার কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাকে যে কেউ যে কোনো সময়ে টাকা পাঠাতে পারে গুগল পের দ্বারা আর এটি খুবই নিরাপদ যাতে কোনো চুরি হওয়ার ভয় থাকে না আর টাকা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না এটি সব সময় আমার হেল্প করে গুগল পে আর এরকম আরও ভালো কাজ বাইরে গেলে খুবই সুবিধাজনক হয়ে ওঠে যখন আমি কোনো শপিং করতে যাই বা কোনো কিছু কিনতে যাই কোনো দোকানে যাই ছোটো খাটো দোকানে ছোটো থেকে ছোটো পেমেন্ট করার জন্য আমি গুগল পে ইউস করি আর কোনো বড়ো পেমেন্ট করার জন্যও আমি গুগল পে ইউজ করি এটি খুবই ভালোভাবে কাজ করে এর সুবিধা হচ্ছে যে আমার হাত পকেটে টাকা থাকুক আর না থাকুক এটি আমাকে গুগল পে ইউজ করলে করলে হয়ে যায় আর অসুবিধা হচ্ছে যে আমার এটির নিরাপত্তা সে রকম নয় কখনও টাকা চুরি হতে পারে হ্যাকিংয়ের মাধ্যমেও চুরি হতে পারে বা অন্য কারও কারণেও চুরি হয়ে যেতে পারে